হ্যালো হ্যাঁ আছে তো আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেখি ব্যবস্থা করছি ঠিক আছে আমি দেখছি আমি দেখছি হ্যাঁ আমি দেখছি আমি ব্যবস্থা নি করছি দেখছি কে বসেছে কে বসেছে তাকে আমি বলছি কে বসেছে তাকে আমি বলছি যে তার সীটটা কোথায় ছিল দেখছি হ্যাঁ হ্যাঁ তা সে কে বসেছে আমি দেখছি আমি ব্যবস্থা করছি হ্যাঁ হ্যাঁ আমি দেখছি এসে যে কোথায় এগারো নম্বর সীটটা আমি যাচ্ছি ঠিক আছে আমি দেখছি আমি ব্যবস্থা করছি যে তার সীটটা কোথায় ছিল সে কোথার থেকে এই সীটটায় দখল করল আমি দেখছি তা সে আমি ব্যবস্থা করছি আমি বললাম তো যে আমি দেখা দেখছি যে কোথায় ঠিকঠাক কে বসেছে আমি ও করলে কী হয় এমনি দেখা যায় যেখানে করা হয় সেখানে সে এসে পাওয়া যায় না তোমার আগে হয়তো লোক ঢুকে গিয়েছে কারণ সে হয়তো জানে না আর আমও হয় আমারও হয়তো দেখা হয়নি এখন সেটা আমি দেখছি যে হ্যাঁ হ্যাঁ রাখ